হ্যালো স্যার আমি তেসরা জানুয়ারি বারাসাত থেকে কলকাতা এয়ারপোর্টে যাব তো আমি আপনার উবের কোম্পানির থেকে একটি ক্যাব বুক করতে চাই তো যেহেতু আমার আমি প্লেনে যাব তো আমাকে একটু এয়ারপোর্টে তাড়াতাড়ি পৌঁছাতে হবে কারণ আমার ওই দিন সকাল সাড়ে দশটায় আমার ফ্লাইট আছে তো আমাকে মিনিমাম ওইখানে নটা পঁয়তাল্লিশ নাগাদ ঢুকে যেতে হবে তো আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনার ড্রাইভারটিকে বলবেন একটু তাড়াতাড়ি আসতে এবং আপনি আমাকে তাও জানিয়ে দিন যে মিনিমাম কতক্ষণের মধ্যে আপনি আসবেন এবং কোন সময়ের মধ্যে আপনি আসবেন কারণ আমার যদি দেরি হয়ে যায় তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে তো আমি চাই আপনার ড্রাইভার যাতে তাড়াতাড়ি এসে পৌঁছায়